আমি একবার জাল ফেলে আমার বাড়ির পুকুর থেকে একটি বড়ো মাছ ধরেছিলাম আমার বাড়িতে এসেছিল বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না তাই আমার বৌদি বলছিলাম যে দেখো তুমি যদি পারো মাছ ধরে দাও রান্না করতে হবে আমি কোনো দিনও জাল ফেলিনি কিন্তু তবুও বললাম ঠিক আছে বৌদি জালটা দাও চেষ্টা করে দেখি বৌদি জাল এনে দিল আমি জানতাম যে মেয়েরা আগে কখনোই জাল ফেলে মাছ ধরতে পারিনি আমার জালে মাছ উঠবে আমি আশা করিনি বা জালটা আমি ঠিক ঠাক পুকুরে ফেলতে পারবো এটাও আমি আশা করিনি কিন্তু চেষ্টা করলাম ফেলার জালটা ঠিক ঠাক পড়লো না তবুও মোটামুটি পড়লো গোল হয়ে জড়িয়ে কিছুক্ষণ জালটা জলের তলায় রেখে দেওয়ার পর তুললাম আমার মনে মনে হচ্ছিল যে যদি মাছ না ওঠে তাহলে বৌদির কাছে আমার মানসম্মান বেকার কারণ আমি বড়ো মুখ করে বললাম হ্যাঁ আমি মাছ ধরে দেবো স্বামী দেখলাম অনেকক্ষণ পরে জালটা টেনে তুললাম তোলার পরে তো আমি অবাক কোনো দিন আমি ভাবিনি যে সত্যিই এতো বড়ো মাছ আমি ধরতে পারবো একটা ভীষণ বড়ো মাছ মাছটি ছিল পাকস ট্যাংরা সে মাছটি প্রায়ই দেড় কেজি ওজনের সেই মাছটি আমি ধরতে পেরেছিলাম